আমি পুরুলিয়ার সূর্যশেখর পল্লী থেকে বলছি আমি পুরুলিয়ার সাহেব বাঁধের কাছের ঠেক রেস্তোরাঁ থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম আমি খাবারটি ডেলিভারি নিতে পারছি না আমাকে একটু প্রয়োজনে বাড়ি থেকে বাইরে যেতে হচ্ছে অনুগ্রহ করে আপনি আপনার খাবারটি ক্যান্সেল করে দিন